হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ কে প্রদীপ ভাই এই চলছে তুমি কেমন আছো ভাই শরীর ভালো আছে তো হ্যাঁ এই চলছে আর কি আমিও চলছি এই তুমি আজকে কোথায় যাওয়ার কথা ছিলো যাও নি ও আচ্ছা ঠিক আছে অন্য দিন যাবে আর কি কেনো আজকে কি দো ওটা খোলা ছিলো না ওই জন্যে আচ্ছা এবারে হ্যাঁ ঠিক আছে এবার ফোন করেছো কেনো অ্যা অ্যা আমার বাড়ি রিপেয়ারিংয়ের কাজ এই মোটামোটি শেষ হয়েই এ আর সামান্য এক দু দিন লাগবে আরকি হ্যাঁ প্লাস্টার তো সব এ হয়ে ছিলো সব চটিয়ে আবার নতুন করে হলো তারপরে এই মেঝে টেঝে পে সব ফেটে গিয়েছিলো তুলে আবার এই টাইলস বসাতে হচ্ছে হো হলো তারপরে ছাদেও একটুখানি গন্ডগোল সেটাকে আবার চোয়ে কয়ে করিয়েছে করে এই টুকটাক এরকম চলছে তারপরে একটু ওই প্লাস্টার টাপ্পি ফাপ্পি হয়েছে এবারে ওই দু এক জায়গায় একটু এ দিতে হবে প্যারিস ট্যারিস করতে হবে তারপরে রঙ টঙ হবে এই আছে চলছে আরকি এইভাবে এ আর পারা যাচ্ছে না যা অবস্থা হ্যাঁ আমার তো লেবার খরচা আমার মাল মেটিরিয়াল লেবার খরচা মিলিয়ে প্রায় আমার ষাট সত্তর হাজার টাকার মতো অলরেডি বেরিয়ে গেছে ক্যাশ বেরিয়ে গেছে হ্যাঁ ক্যাশ বেরিয়েছে আর এই একটুখানি টুকটাক এই রাজমিস্ত্রির একটু বাকি আছে ওইটা বলেছি এখন আর দেবো না সামনে মাসে দেবো ও রাজি হয়েছে ব্যাস হ্যাঁ হ্যাঁ

না না না ওদের কাজ খুব ফাস্ট এবং খুব ভালো ও খুব ভালো কাজ খুব ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তাহলে রেডি করাও যদি দরকার হয় আমাকে ফোন টোন করে জেনে নিও কী হবে না হবে আমি সব বলে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি ভাই আচ্ছা ভালো থেকো হ্যাঁ ও আচ্ছা বাই